প্রত্যেকের বাড়িতেই থালা বাসন যেটাতে আমরা খাই দৈনন্দিন ব্যবহারের চাই ওগুলো আমাদের থালা বাসন সব কিছু আসবাবপত্র আমাদের বাড়িতে চাই তো আমাদের কখনো লাইট খাবার হয় কখনো রিচ খাবার হয় লাইট খাবার আপনি একটু জল দিয়ে ধুয়ে নিলেও আপনার চলে যাবে কিন্তু রিচ খাবার যে তৈলাক্ত পরিমাণ যেটাতে বেশি সেটাতে আপনি যতক্ষণ না সাবান ইউজ করবেন ততক্ষণ সেটা যাবে না এবার বিভিন্ন রকমের হ্যাঁ কোম্পানির বিভিন্ন রকম সাবান বার করে হুম তো আমি হচ্ছে টাও সাবানটাই বেশি ব্যবহার করি হুম আর হচ্ছে বা টাও জেল এতে বাসনও খুব পরিষ্কার থাকে আর খুব তাড়াতাড়ি তেলটা উঠেও যায় তো ধরুন আপনি বাড়িতে মাংস রান্না করলেন তেলে তো বাসন বাটি ভর্তি হয়ে যায় তো একটু যদি না ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেন তাহলে ওটা কী হবে একটু চট চট করবে তো আমার টাও সাবানটাই খুব ভালো লাগে আমি ওটাই ওটা স্কচ ব্রাইট দিয়ে থালা বাসনে ইউজ করি আর হচ্ছে যে তারপরে একটু জলে ধুয়ে নিই তারপর আবার একবার দিয়ে দিই আমার বাসন একদম চকচক করে হুম আর পরিষ্কারও থাকে হ্যাঁ রোজ রোজ আমরা তো আগেকার মানুষের মতো যে সাব ছাল পাতা দিয়ে তেল দিয়ে এখন তো ওই সব বাড়িতে সবার কারো বাড়িতে এসব তো পার্ট নেই যে ওই সব দিয়ে থালা বাসন পরিষ্কার আগেকার যে ঠাকুমারা করতেন বা মায়েরা করতেন ওগুলো এখন নেই হ্যাঁ তাই আমরা এখন ওই সাবানই ইউজ করি সাবান দিয়ে বাসন খাওয়া হলো তারপর সাবান দিয়ে মাজা হয়ে গেল বাসনগুলো তারপর ধুয়ে নেওয়া হলো তেলটাও চলে গেলো বাসনটাও পরিষ্কার হয়ে গেল এইভাবে আমরা থালা বাসন ধোয়া করি